হ্যাঁ অবশ্যই আমার বিশেষ ব্যয়বহুল চিকিৎসা এবং দীর্ঘ লাইনের মতো সমস্যা মানে কোনো হসপিটালে গিয়ে এরকম দাঁড়াতে হয়েছে ভীষণই আমার একটা খারাপ অভিজ্ঞতা রয়েছে কেননা আমি একটা সরকারি হসপিটালে কোলকাতার একটা সরকারি হাসপাতালে আমি গিয়ে আমার একটা অসুবিধার জন্য মানে আমি ডাক্তার দেখাতে গেছিলাম সেজন্য আমাকে দাঁড়াতে হয়েছিল সেই ভোর পাঁচটা থেকে আমি লাইনে দাঁড়িয়েছিলাম তার আগে আমাকে নাম লেখাতে হয়েছিল নাম লিখিয়ে তারপরে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম তারপরে আবার সেই লম্বা লাইন দুশো তিনশো লোকের পেছনে আমাকে দাঁড়াতে হয়েছে সেখান থেকে আমি যে নাম লিখিয়েছি তার জন্য একটা কাগজ জমা দিয়েছিল সেই জমা কাগজগুলো আবার ভাগ ভাগ হয়ে আবার অন্য লাইনে দাঁড় করানো সেখান থেকে আবার ফের আমাকে দোতলায় যেতে হয়েছে সেখানেও গিয়ে লম্বা লাইন মানে একটা ডাক্তার দেখানোর জন্য আমাকে নেই নেই করে অন্তত দু থেকে তিনবার অন্তত পঞ্চাশ থেকে ষাটজনের পেছনে এই রকমভাবে লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে এই যে একটা ভীষণ বাজে অভিজ্ঞতা আমার মনে ভীষণভাবে দাগ কেটে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা যদি আরও ভালো হতো উন্নত হতো তাহলে হয়তো সাধারণ মানুষের এই রকম সমস্যা হতো না